হ্যাঁ কেমন আছেন এই তো ভালো আছি তা কি হলদিয়ার পিকনিকে যাওয়া হবে

হ্যাঁ যাব তবে ওখানে সবাই কেমন কী পোশাক পরবে কিছু তো বুঝতে পারছি না

মানে আমরা নতুনত্ব কিছু নিতে পারি পোশাকের আমরা নতুনত্ব কিছু নিতে পারি বাঁধা ধরা কিছু নেই

হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে খাওয়া দাওয়া কী হবে কিছু জানা গেল

ও আর যারা এগুলো না খায় তাদের জন্য অতিরিক্ত কিছু আছে তো না কি হ্যাঁ না যারা মাটন খাবে না অনেকে তো খায় না মাটন অফিসের সবাই যে খাবে

হ্যাঁ

হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ

তাহলে তো হুল্লোড়টা ভালোই হবে বলছি হুল্লোড়টা তাহলে তো ভালোই হবে তাহলে তো আর কোনো ব্যাপারই না হ্যাঁ হ্যাঁ এই বছরে একবার এই হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকুন রাখি তাহলে